পারফর্মেন্স বাড়ানোর জন্য গান করার সময় আমি আমার শরীরের উপর খুব বেশি প্রয়োজন করি যেমন আমি ডেলি ডেলি শাক সবজি বা ফল খাই এসব খেলে শরীরটা ভালো থাকে কোথাও গেলাম গানের পারফরমেন্স করতে যদি আমার গলার সুরটা ভালো না থাকে তাহলে আমি পারফরমেন্সটা ভালো করতে পারবো না এবং যদি আমি সকালে ঘুম থেকে উঠি তখন আমি গরম গরম জল খাই সুষুম জল খেলেও গলার সুটটা ভালো হয় তারপর আমি যদি শীতকাল আসে তখন আমি আইসক্রিম খাওয়াটা বন্ধ করে দিই আইসক্রিম খেলে গলার সুরটা খারাপ হতে পারে গলার সুর খারাপ হলে গানটা আমার প্রফমেন্সটা যদি কোথাও যাবো স্টেটে বা কোথাও গান করতে যাব আমার গানটা খারাপ হয়ে যাবে গলার সুরটা যদি ভালো না থাকে তাহলে গান হতে পারবে না এবং এই গানের আর সুর করার জন্যে আমি লবঙ্গ খাই লবঙ্গ খেলে গানের সুরটা আরও সরু হতে পারে আর সুরটা খুব ভালো হতে পারে